আমি এই কিছুদিন আগে একটি শাড়ি কিনেছিলাম অনলাইনে যে শাড়িটা খুব কম দামে পেয়েছিলাম কিন্তু তার যে রঙটা চেয়েছিলাম সেই রঙটাও কিন্তু দিয়েছে কাপড়টা খুব আরামদায়ক পরে কাপড়টা সুতিরই এসেছে কাপড়টা যে ধরনের নরম মনে হয়না যে কাপড়টা আমার গায়ে রয়েছে বা আমি কাপড়টাকে এতবার যে পরেছি সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না তবুও যেমন কাপড়টার কোনো কিছু হয়নি কিন্তু কাপড়টার একটা ব্লাউজ পিস দিয়েছে কাপড়টার সঙ্গে একটা ক্লিপের মতন সেই ধরনের একটা জিনিস দিয়েছে যাতে শাড়িটা আটকানো যায় সেই ধরনের জিনিসও একটা ফ্রি দিয়েছে কিন্তু দোকানে কিনলে মনে হয় এত কম টাকায় এই দুটো জিনিস সহ পাওয়া যায়না সেই কারণে আমি তো বলবো যে অনলাইনে এই জিনিসটা কিনে আমার খুব লাভই হয়েছে